জলপাইগুড়ি জেলার জন্য বা স্থানীয় সংবাদপত্র রয়েছে সেখানকার উত্তরবঙ্গ সংবাদ যে সংবাদপত্র সেখানকার উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং তার কাছাকাছি জলপাইগুড়ি জেলার বিভিন্ন খবর আমরা সেখান থেকে জানতে পারি এছাড়াও স্থানীয় খবর সম্পর্কে আমি আমার সমাজ মাধ্যম ফেসবুক মাধ্যম এবং টিভির নিউজ চ্যানেল সেই সমস্ত মাধ্যমে আমি স্থানীয় খবর পেয়ে থাকি আমার জেলার বেশ কিছু পরিবহন গত সমস্যা রয়েছে যেগুলির জন্য মিডিয়াতে মনোযোগ প্রয়োজন এখানের রাস্তাঘাট অনেক সময় ধ্বস অনেক সময় এখানকার রাস্তাঘাটে জল জমে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সেই তুলনায় এখানে জল বৃষ্টির ফলে এখানে ধস নামতে পারে তো এসময় এইগুলোর ব্যাপারে একটু মিডিয়ার কাছে মনোযোগ প্রয়োজন রয়েছে